হ্যালো তারা মা ট্রাভেলস হ্যাঁ বলছিলাম যে পরশু দিন মানে দশ তারিখ একটা ক্যাব লাগবে আমার হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বজবজ হ্যাঁ যাব দক্ষিণেশ্বর ওই আমরা আছি তিনজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই সকাল আটটায় বেরোব আপনি কাইন্ডলি যদি একটা ক্যাব পাঠিয়ে দেন অ্যাডভান্স বুকিং করার কোনো ব্যাপার আছে কি না কি পেমেন্ট কি একেবারে ড্রাইভারকে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ও আচ্ছা আচ্ছা দু হাজার টাকা ঠিক আছে না না প্রবলেম নেই তাহলে একটু কাইন্ডলি আটটার মধ্যে একটু বো ক্যাব পাঠিয়ে দেবেন প্লিজ

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ